আমি পর্যটকদের সাথে তো যোগাযোগ করেইছি এটা আমার নেশা কারণ বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন এলাকার প্রান্তের মানুষ আমাদের এই সুন্দরবন এলাকায় বেড়াতে আসেন তাদের সাথে যোগাযোগ করে বা কথাবার্তা বলে আমার এই উপলব্ধি হয়েছে যে এদের সাংস্কৃতিক বিশ্বাসের দিকটা বিভিন্ন রকম বিভিন্ন সংস্কৃতির মানুষ বিভিন্ন সাংস্কৃতিক বিশ্বাসের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান মুসলমান সবাই এ এলাকায় আসেন এই এলাকায় যখন এসে পৌঁছান তারা কিন্তু এই এলাকায় এসে তারা শুধুমাত্র পর্যটক তারা আসেন যে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে এবং সুন্দরবনের ভারত বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারকে দেখার জন্য এছাড়াও বিভিন্ন জন্তু জানোয়ার দেখার সৌভাগ্য হয় মাঝে মাঝে দেখা যায় যে সুন্দরবনের যে রয়েল বেঙ্গল টাইগার এটাও দেখতে পাওয়া যায় কালো হলুদের ডোরা যার নেশায় মানুষ এখানে দৌড়ে আসেন আর এই যে শিক্ষা শিক্ষা বলতে এখানে যারা এই পর্যটন কেন্দ্রে কাজ করেন তাদের তো বিভিন্ন ভাষা জানতেই হয় কারণ এই পর্যটন ক্ষেত্রে সুন্দরবন ঘুরিয়ে দেখার জন্য বহু দেখানোর জন্য বহু মানুষ এটাকে পেশা হিসাবে বেছে নিয়েছে সারা বছরই প্রায় সুন্দরবনে বিভিন্ন প্রান্তের মানুষ আসে তাদের সাথে বিভিন্ন সংস্কৃতি ধর্ম তাদের যে পেশা এ নিয়ে আলোচনা তো হয় এবং শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন শ্রেণির মানুষ শিক্ষিত অশিক্ষিত প্রফেসর ডাক্তার বিভিন্ন মানুষ আসেন এই সুন্দরবনে বেড়াতে